ল্যাপটপ অতিরিক্ত ইউজ অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের চোখের উপর একটি প্রভাব পড়তে পারে যার জন্য আমাদের চোখের জ্যোতি কম হয়ে যেতে পারে তাছাড়া ল্যাপটপ থেকে অতিরিক্ত ভিডিও গেমস খেলতে খেলতে আমরা তার প্রতি আসক্ত হয়ে যাই এবং আমাদের আসক্ত হয়ে যাই এবং পড়াশোনা এবং অন্য কোনো কিছুতে আমার আমাদের মন লাগে না